আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের অনেক কিছু প্রকল্প আবিষ্কার করেছেন তার মধ্যে একটি প্রকল্প হলো আবাস যোজনা এই আবাস যোজনার মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জাতি উপজাতির ভেদাভেদ না করে সকলকে এই আবাস যোজনার প্রকল্প দান করেছেন এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মানুষ তার বাসস্থান খুঁজে পেয়েছে তার মাধ্যমে নিজেদের জীবন সাধন করতে পারে এবং উন্নতি লাভ করতে পারে নিজেদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ভালোভাবে বসবাস করতে পারে এবং বিভিন্ন মানুষ এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে খুব উন্নত হয়েছে এবং নিজেকে নিজেদেরকে উন্নতি করেছে নিজেদের মধ্যে যে উন্নতির বিকাশ সেই উন্নতির বিকাশ করেছে যার ফলে এখন আর কোনো মানুষকে বলা যায় না যে তারা নিচু জাতি এবং তারা পিছিয়ে পড়েছে এবং এখনও পর্যন্ত কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে নিচু ব্যক্তি মনে করে পিছিয়ে পড়া ব্যক্তি মনে করে তাদেরকে এইটাই বলা যে তারা যেন না আর নিজেদেরকে পিছিয়ে পড়া ব্যক্তি বা নিচু ব্যক্তি মনে না করে কারণ সরকার তাদেরকে বিভিন্ন ধরনের প্রকল্প দিচ্ছেন যার মাধ্যমে তারা নিজেদের উন্নতি সাধন করতে পারে নিজেদের জীবন বিকাশ করতে পারে নিজেদেরকে নিজেদেরকে নিজেদের ভালোভাবে জীবনযাপন করতে পারে নিজেরা নিজেদের বাসস্থান গড়ে তুলতে পারে সেজন্য অনেক কিছু উপাদান বা অনেক কিছু প্রকল্প দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ আবাস যোজনা দিয়েছেন এই আবাস যোজনার ফলে বিভিন্ন মানুষ নিজেদের বাসস্থান খুঁজে পেয়েছে এবং এখনও কোনো কোনো মানুষ আছে নিচু জাতের মানুষ তারা নিজেদেরকে নিচু জাতি মনে করে তারা এখনও পর্যন্ত কোনো প্রকল্প পায়নি তাই সরকারের কাছে এটাই নিবেদন যাতে তারা এ প্রকল্প তাদেরকে দেওয়া হয় তারা যেন কোনোভাবেই কোনো দিক থেকে পিছিয়ে না পড়ে কোনোভাবে তারা নিজেদেরকে মনে না করে তারা নিচু জাতি তারা যেন সবার সাথে সমানভাবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই জন্য এই ধরনের প্রকল্প যেন তাদেরকেও দেওয়া হয় এই আওতায় এখনও অনেক মানুষই আসেনি সেই জন্য প্রধানমন্ত্রীর কাছে এটাই অনুরোধ যাতে এ প্রকল্প সকল মানুষকেই দেওয়া হয় যাতে তারা নিজেদেরকে নিজেদের জীবনের উন্নতি লাভ করতে সক্ষম হয়